যেহেতু আমি শহরের বাড়িতে থাকতাম তাই সেলাই সম্বন্ধে তেমন কিছুই জানি না কারণ শহরের সারাক্ষণ পড়াশুনার মধ্যে থাকি আর আমার কাজের মধ্যেই থাকতে হয় তাই আমি কা আশেপাশেই থাকি প্রতিবেশী তারাও তেমন সেলাই সম্পর্কে জানে না তাই আমি যে বিষয়ে দিতেও পারি না কিন্তু আমি এক সময় পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার পরীক্ষার হওয়ার ছুটি ছিল তখন সেখানে গিয়ে দেখি সেখানকার মানুষেরাই সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ করে তাই আমার মনে হয় বুনন এবং সেলাই আমার জীবনকে প্রভাবিত করে করতে বলে সেটা হলো বুনন এবং সেলাইয়ের মাধ্যমে প্রচুর পরিমাণের মতো অর্থ উপার্জন করা যায় খুব ভালোভাবেই সেলাই করলে কাস্টমারের যদি ভালো লাগে তাহলে অনেক অর্থ উপার্জন করা যায় আমি এটি থেকে যথেষ্ট অর্থ উপার্জন করি কারণ আমি যেহেতু ভালো কাজ করি তাই এটি থেকে আমার ভালো অর্থ উপার্জন হয় ক্রমাগত কাজ করার কারণে আমি কোনো শারীরিক ব্যথা উপভোগ করি সেটা অনেকক্ষণ যদি সেলাইয়ের কাজ করা হয় তখন হাত যন্ত্রণা করে ব্যথা আরও শরীরে নানা অসুবিধায় ব্যথা অনুভব করা যায় হাত পা ব্যথা করে আরও অনেক কিছুই হয় মানুষের শরীরে